পোকামাকড়ের কামড় আমাদের জীবনকে খুবই যন্ত্রণাময় করে তোলে যেটা আমরা সহ্য করতে পারি না বেশ কিছুক্ষণ অসহ্য যন্ত্রণায় ভুগতে থাকি তখন বাড়িতে কিছু ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করি যেমন মা বলে একটু নুন তেল লাগিয়ে দে তো একটু রসুন লাগিয়ে দে তো একটু কেরোসিন তেল লাগিয়ে দে তো বা একটু পেঁয়াজের রস লাগিয়ে দে তো মৌমাছি হলে পেঁয়াজের রস বা কেরোসিন তেল খুব উপকার হয় এছাড়াও কোনো পোকামাকড় কামড়ে দিলে আমরা বিশল্যকরণী পাতার প্রয়োগ করে থাকি তাছাড়াও রসুনের রস নানা জায়গায় পোকামাকড়ের ব্যথা সারাতে আমাদের খুব উপকার করে